আমি পুরুলিয়া আকাশ হোটেল থেকে আমাদের গ্রাম মাগুরিয়াতে এক প্লেট মটন বিরিয়ানি অর্ডার করেছিলাম এর সঙ্গে আমি আবার যোগ করতে চাই এক প্লেট মটন গ্রেভি এবং জলের বোতল এবং স্যালাড